আমি ভ্রমণে গিয়েছিলাম দার্জিলিং দার্জিলিংয়ের একটি ছোট গ্রামে গিয়েছিলাম গ্রামটি গ্রামটির নাম সম্ভবত মনে হচ্ছে যে জরবাড়ি এরকমই একটা নামটা শুনেছিলাম জরবাড়ি তো সেইখানে যাওয়া যাওয়ার পরে দেখলাম যে খালি ওদের কুসংস্কারে ভর্তি বাড়িতে মানে গ্রামের মধ্যে যদি কেউ যায় তাদের কিন্তু সঠিকভাবে আলো ব্যবহার করে না কি বলব খালি কিছু দিতে চায় না জল টল কোনো কিছু যায় না কোনো সাহায্য করে না কোনো কিছু হলে তারা মানে কি বলব কেউ মারা গেলেও তারা কিন্তু ওই সেই সেই মহিলাটাকে নিয়ে মরাটাকে নিয়ে দশ বারো দিন ইয়ে করে সেটাকে পালন টালন করে এখনো পর্যন্ত ওই ইয়েটা তো রয়েই গিয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ আকাশের মধ্যে যদি চাঁদ দেখা যায় অত রাত্রের মধ্যে সমস্ত গ্রাম বেরিয়ে এসে রাস্তার মধ্যে শুয়ে পড়ে দিয়ে প্রণাম করে বলে এটা নাকি আমাদের এখানের প্রচলিত ইয়ে যে তাতে আমাদের শরীর স্বাস্থ্য সব ঠিক রাখবে এটা বলার পর নাকি আমাদের ভগবানের ইয়ে করা আছে এটা এটা এসব করে কিন্তু আরো ওর অন্য অন্য জায়গায় গিয়েছি কিন্তু সেরকম কিছু ওসব কিছু দেখা যায়নি যেমন দীঘাতে গিয়েছিলাম সেখানে কোনো অসুবিধে কিছু নেই সমস্ত কিছু ঠিক আছে কোনো কুসংস্কার নেই কোনো কিছু নেই যদি আমি কোনো বিপদে থাকি তারাও কিন্তু আমাকে সাহায্য করতে পারে কিন্তু ওই যে দার্জিলিংয়ের ক্ষেত্রে ওটা কিন্তু হয় না মানে বিপদে থাকলেও তারা কিন্তু সাহায্য করতে চায় না যে শালা পাশে হয়তো কাউকে ধরলে আমাদের শরীরে কিছু আসে না কি সেই জন্য ওরা এরকম কুসংস্কার ব্যবহার করে কিন্তু দীঘাতে গিয়েছিলাম সিকিমে গিয়েছিলাম বেড়াতে সিকিমও কিন্তু ওই সব কিছু না সবাই ঠিক আছি দার্জিলিংয়ের ওই গ্রামটাতেই যেয়ে কিন্তু একটু এমনিতে হয়তো কোনো কিছুর অজান্তেই আজকাল হঠাৎ করে দেখা গেল যে রাত্রি বারোটা একটা বাজছে তখন দেখছি শঙ্খ বাজাতে শুরু করে দিয়েছে কি না আকাশে কিছু দেখতে পাওয়া গিয়েছে আজও ওই সব কিছু কথা হয়ে আসছে এখানে দেখাচ্ছে যে না আকাশে কিছু হচ্ছে কিছু একটা দেখা যাচ্ছে সেই জন্য শঙ্খ বাজাচ্ছে না কি এটা তো হয়তো মহান ঠাকুর বলছে এটা যে মানে কী বলব এটা সব ঠিক রাখবে বলছে আর কি শরীর স্বাস্থ্য এরকম কুসংস্কার হয়ে আসছে কিন্তু